আমার এলাকার সামনে একটি বড় শিব মন্দির আছে সেটি বহু প্রাচীন আমার শোনা বাবা এবং ঠাকুরদার কাছ থেকে যে এটা বহু প্রাচীন এবং রাজা চন্দ্রকেতুর আমল থেকে এই মন্দির তৈরি হয়েছে রাজা চন্দ্রকেতুর কাছে একটি রথযাত্রা হতো সেই রথের যে গঠন প্রণালী ছিল সেই গঠন প্রণালী এই মন্দিরের মাধ্যমে তুলে ধরা হয়েছে যাতে বহু প্রাচীন এবং বহু প কাল পুরোনো এই প্রাচীন এই মন রথযাত্রার কথা সবার মনে থাকে এবং স্মৃতিতে রয়ে যায় এর ফলে কী হয় ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে অনেক কথা জানতে পারে অনেক পুরোনো ইতিহাসের কথা জানতে পারে এবং এর যে গঠন প্রণালী তৈরি হয় সেটা থাকে সতেরো চূড়া মন্দির হিসেবে এর এইভাবেই তৈরি এই মন্দিরটি